হ্যাঁ আমি মাছ ধরা শিখেছি আমরা সাধারণত গ্রামে বসবাস করি তো তাই গ্রামাঞ্চলে মাছ ধরাটা মোটামুটি সবাই শেখে গ্রামে খাল বিল পুকুর নদী নালা সব জায়গায় মাছ পাওয়া যায় ছোটবেলা থেকেই আমরা মাছ ধরা শিখেছি আর বড়দের কাছ থেকে মাছ ধরাটা বিশেষ করে বড়রা যেভাবে মাছ ধরে সেগুলোও কিন্তু ধীরে ধীরে আমরা ছোটর থেকে শিখে যাই মূলত আমাদের গ্রামাঞ্চলে বসবাসের কারণেই আমরা মাছ ধরি আর বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ তো কী বলব নদীমাত্রিক দেশ এখানে তো প্রচুর নদী আছে খাল বিল জলাশয় প্রচুর তাই কী হয় না মাছ ধরাটা আমাদের ছোটর থেকেই আমরা শিখে যাই একটা আপনি এই গ্রামাঞ্চলে আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে গ্রামাঞ্চলে একটা পাঁচ বছরের ছেলেকেও দেখবেন সে কিন্তু মাছ ধরা শিখে গিয়েছে